ভারতীয় পরিবহন ব্যবস্থা বলতে আমরা মূলত যে সব জিনিস বুঝি সেগুলো আমরা ভরসা করে থাকি মূলত ট্রেন বড়ো বাস বা ধরুন প্লেনের মাধ্যমে কিন্তু সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে এই ট্রেনে যাতায়াতে যেসব অসুবিধার সম্মুখীন আমাদের হতে হয় সে সব অসুবিধেগুলো হচ্ছে কখনও ধরুন যে ট্রেনগুলো লেট থাকে ঘন্টার পর ঘন্টা মানুষের যে হয়রানি হয় সেটা সবচেয়ে বেশি অসুবিধাজনক যেমন তার মধ্যে ধরুন কিছু যারা বাচ্চা থাকে যা বয়স্ক মানুষ থাকে তাদের সবচেয়ে বেশি অসুবিধা হয় এই ট্রেনে জার্নি করতে মূলত ট্রেনে একটা কারণেই আমাদের এই লেটের জন্য আমাদের বেশি মানুষের দুর্ভোগ দেখা যায় এই দুর্ভোগ যাতে না হয় সেদিকে আমাদেরকে এক জিনিসটা লক্ষ্য করতে হবে যে কোনোভাবেই যাতে আমাদের দুর্ভোগ না হয় আর সবচেয়ে বড়ো কথা হল তাছাড়া আমরা অনেক কিছুই দেখে থাকি যে সব যেমন ট্যুরিস্ট বাস আবার হয় কী এই যে বাস যেমন আমরা বলছি ট্যুরিস্ট বাস এই বাসের কখনও কখনও এমন কিছু প্রবলেম দেখা যায় যারা এই বাস চালায় তারা কখনও আমরা দেখেছি লক্ষ্য করেছি সে কখনও নেশাগ্রস্ত অবস্থায় বাস চালাচ্ছে এটা কিন্তু পাবলিকের মা সাধারণ মানুষের সবচেয়ে বেশি ক্ষতিকর জিনিস কারণ ধরুন অতগুলো মানুষকে নিয়ে যিনি চালাচ্ছেন বাস তার সবচেয়ে বড়ো জিনিস হল তাকে নিজের উপর লক্ষ্য রাখা যাতে তিনি সেরকমভাবে ঠিকঠাক করে সেই বাস চালাতে পারেন এইভাবেই আমরা দেখে থাকি যে আমাদের যেমন বাস আছে ট্রেন আছে প্লেন আছে আবার ধরুন ছোটো ছোটো গাড়িও আছে এই দেশ ভারত পরিবহনের ব্যবস্থায় যে সব জিনিস আমরা এগুলো মোটামুটি লক্ষ্য করে থাকি